আমি মাংস রান্না করতে খুবই ভয় পাই আমি কখনোই মাংস রান্না করিনি এছাড়াও আমি এই মাংস রান্না করার জন্য অনেকবার চেষ্টা করেছি এছাড়াও আমি এই মাংস রান্নাটি শিখতে চাই আর মাংসর সাথে সাথে আমি চাউমিন বানানোও শিখতে চাই আমি চাউমিন বানাতেও পারি না এমন কিছু কঠিন রেসিপি আমার এই দুটি এই দুটি রেসিপি আমি পারি না তার কারণ হলো মাংস রান্না করতে অনেক সময় লাগে এছাড়াও মাংসে কী কী উপকরণ দেয় সে সমস্ত আমার সঠিকভাবে জানা নেই আর চাউমিন আমি দেখেছি যতোবার চেষ্টা করেছি চাউমিন বানানোর ততবার চাউমিন ঘাঁটা হয়ে গেছে চাউমিন রেস্টুরেন্টের মতোন ঝরঝরে ও সুন্দর সাইনি থাকে না আমার চাউমিনটি বসে যায় কড়াতে এছাড়াও চাউমিনটি রেস্টুরেন্টের মতোন হয় না তাই আমি এই দুটি রেসিপি কঠিন বলে মনে করে থাকি এছাড়াও এই দুটি রেসিপি আমার কাছে কঠিন